হ্যাঁ বলো ইন্দ্রনীল বলো

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমি ভেবেছি আমি ভাবছিলাম এটাই তিন দিন ধরে আমি একটা লিস্ট বানিয়েছি পুরনো ওই ছেলেপুলেরাই সব রয়েছে তো আমি তোমাকে সেই ম্যাসেজটা পাঠাবো ভাবছিলাম দুদিন ধরেই কিন্তু পাঠানো হচ্ছিলো না কিন্তু আমি তোমাকে সেই মেসেজটা পাঠাবো আর আমি ভাবছি কি সামনের সপ্তাহ থেকে সকাল বেলা আর বিকাল বেলা দুবেলা ট্রেনিং করাবো আর ট্রেনিংয়ে সকাল বেলা পাঁচটা থেকে সাতটা আর বিকাল বেলা পাঁচটা থেকে সেম সাতটা সেই সময়ের মধ্যে সকাল বেলায় হবে প্র্যাকটিস ম্যাচ আর রাতের বেলা হবে রানিং ঠিক আছে আর আর আমাদের আমি টিম বানিয়ে রেখেছি কিন্তু গোলকিপারের সমস্যা হচ্ছে তো তোমার তোমার চেনা জানা একটা গোলকিপার ছিল ও হুম

হ্যাঁ হ্যাঁ ওই তো তোমাকে বললাম তো সামনের সপ্তাহ থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে আর যেটা বললাম কোন মাঠে ট্রেনিং হবে জানো তো হ্যাঁ বিউসিতে হ্যাঁ বিউসিতে করাবো আর হ্যাঁ আমাদের এই এই এই মরসুমে কিন্তু অনেক ম্যাচ আছে আমাদেরকে অনেক ম্যাচ হোমে নিজের মাঠেও খেলতে হবে অনেক ম্যাচ অ্যাওয়ে অ্যাওয়েতে গিয়েও খেলতে হবে তো এই কথা মাথায় রাখতে হবে আগের বছর ম্যাচের সংখ্যা কম ছিল কিন্তু এ বছর ম্যাচের সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ অনেক নতুন নতুন টিম অ্যাড হয়েছে তো এবারে এবারে কম্পিটিশন এবারে এবারে এবারে কম্পিটিশানটা খুব টাফ হবে তো আগের থেকে তোমা কে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি ফোন করে নেব হ্যাঁ ওকে ওকে ওকে ওকে হ্যাঁ